আমার কাছে একটা জিনিস আছে যার নেতিবাচক অভিজ্ঞতা বলবো একটা ফোন আমার কাছে থাকলে তার যেমন কিছু ভালো দিকও আছে খারাপ দিকও আছে এবং ফোন সম্পর্কে আমার বিভিন্ন অভিজ্ঞতা হয়েছে এই যেমন ফোনের ভালো দিকও আছে খারাপ দিকও আছে ফোনের জন্য অনেক সময় ভালো হয় আমরা দূরের কিছু মানে মানুষের সাথে যোগাযোগ রাখতে পারি এবং এই ফোন ফোনের দ্বারা অনেক কিছু খারাপও হয় এই ফোনের জন্য অনেক বাচ্চাদের পড়াশুনোর সমস্যা হচ্ছে আমাদের চোখের সমস্যা হচ্ছে অতিরিক্ত দেখার জন্য এছাড়া ফোনকে আমরা অপব্যবহার করছি অপব্যবহারে ব্যয় করছি এটা একটা ফোন সম্পর্কে একটা নেতিবাচক অভিজ্ঞতা আমি বললাম এর যেমন ভালো দিকও আছে ভালো দিকের সাথে সাথে খারাপ দিকও আছে এর খারাপ দিকটিকে আমি বললাম শুদু এগুলো নয় এগুলোর দ্বারা অনেক মানুষ খারাপ কিছু দেখে খারাপ দিকে যাচ্ছে হ্যাঁ বাচ্চারা বিশেষ করে বাচ্চারা এই ফোনের দ্বারা অনেক প্রভাবিত হচ্চে এটার একটা ফোন সম্পর্কে একটা নেতিবাচক অভিজ্ঞতা